হ্যাঁ বলুন দাম ওই নেটে যা আছে তাই পাবেন হ্যাঁ লেয়ারে কি লোয়ার কস্টেই হয়ে যাবে না আপনার নশো নিরানব্বই টাকা দিয়েই স্টার্ট হয়ে যাবে আর আপনি প্রত্যেক মাসে মাসে নশো নিরানব্বই টাকা দিয়ে আমাদের দোকানের যেটা সিস্টেম আছে নশো নিরানব্বই টাকা দিয়ে দেবেন দিয়ে দিলে মোটামুটি যতো দিন না ফ্রিজ হচ্ছে প্রত্যেক মাসে মাসে নশো নিরানব্বই টাকা করে দিলে হয়ে যাবে না না প্রত্যেক মাসে প্রত্যেক মাসে মাসে নশো নিরানব্বই টাকা করে দিতে হবে যতো দিন না দামটা আপনার কভার হয় হুম ডকুমেন্টস লাগবে হচ্ছে আধার কার্ড লাগবে দু কপি ফটো লাগবে ব্যাঙ্কের পাসবুক নাম্বারটা লাগবে আর ব্যাঙ্কের আপনার প্রথম ফ্রন্ট পেজটার জেরক্স লাগবে এইটুকু হলে হয়ে যাবে না ওই নশো নিরানব্বই টাকার নিচে আর হবে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি চলে আসুন দিলে হয়ে যাবে